জলখাবার যেটা প্রত্যেকটা বাঙালির কাছেই খুব একটা মানে ইমোশনের জিনিস এবং আমার কাছেও জলখাবার খুব ইমোশনের জিনিস সকাল উঠে যদি দারুণ দারুণ সুস্বাদু জলখাবার হয় সেটা তো একদম মানে সত্যিই বলে বোঝানো সম্ভব নয় ঘুম থেকে উঠে দারুণ সুস্বাদু জলখাবার আমার নিজের ভীষণ ভালো লাগে খেতে এবং বানাতেও ভীষণ ভালো লাগে আমি নিজে সকালবেলা উঠে জলখাবার তৈরি করি এবং কেউ যদি অতিথিরা আসে তাদেরকেও সেই জলখাবার খেতে দিই আমি জলখাবার বলতে সবচেয়ে যেটা ভালো বানাই সেটা হচ্ছে লুচি এবং সাদা আলুর তরকারি ল লুচি আমি ময়ান দিয়ে বানাতে বেশি ভালোবাসি তাই ময়দা এবং ময়ান দিয়ে আমি লুচি বানাই এবং সেটা পুরো ফিট সাদা হয় লুচিটা ভীষণ ভালো লাগে খেতে আর তার সাথে থাকে সাদা আলুর তরকারি সাদা আলুর তরকারির স্বাদও আমার হাতে প্রচুর অস মানে অসম্ভব সুন্দর হয় এবং সেই সঙ্গে আমার মায়ের হাতের যে সাদা আলুর তরকারি স্ তারও ভীষণ সুন্দর হয় বাজার থেকে আলু কিনে নিয়ে এসে আলুগুলোকে ছোট্টো ছোট্টো করে কেটে তার ছাল ছাড়িয়ে প্রথমে প্রেসার কুকারে সিদ্ধ করে নিই তারপর সেখান থেকে হালকা করে কড়াইটা গরম হয় এবং তারপর সেখানে হচ্ছে তেল দিই সেই তেলে হচ্ছে আলুগুলো ছাঁকা হয় তারপর আমি মটর এবং ছোলা দুই দিয়েই সিদ্ধ মানে দুই দিয়েই করতে ভীষণ ভালোবাসি তাই দুটো যে প্রেসার কুকারে সেই মটর এবং ছোলা দুটোই সিদ্ধ করা হয় এবং সেগুলো তেলে ভেজে তারপর সে আলুর সঙ্গে সে মটরগুলোকে সে মা মটরগুলোকে দিয়ে দিই ভাজতে দিই নুন হলুদ তেল দিই কালোজিরা দিই শুকনো লঙ্কা কখনও কখনও দিই কখনও কখনও আবার কাঁচা লঙ্কা দিই সেগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে পনেরো থেকে কুড়ি মিনিট একটু ভালো করে কষিয়ে তারপর সাদা আলুর তরকারির সঙ্গে গরম গরম লুচি জলখাবারে একদম সুস্বাদু হয় এবং খেতেও আমি ভীষণ ভালোবাসি এবং খাওয়াতেও ভীষণ ভালোবাসি